আমার এলাকায় প্রায়শই প্রচুর পাখি দেখা যায় কাক দেখা যায় চড়ই পাখি দেখা যায় প্যাঁচা দেখা যায় টুনটুনি পাখি দেখা যায় গাছে সব সময় থাকে শালিক দেখা যায় যা ঘুরে বেড়ায় নানা আরও নানান জাতির প্রজাতির পাখি ঘুরে বেড়ায় শীতকালে তো বেশি পাখি আসে কিন্তু আমার প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি যা আমি আমার বাড়িতে পুষেছি তাকে আমি নিজে হাতে খাইয়ে দিই গাটা সবুজ কখনও আমি হলুদ দিয়ে তাকে স্নান করাই তা যেটা সেটাতে সুস্থ থাকে তাকে আমি ভিটামিন খাওয়াই তাকে ছোলা খাওয়াই সে পাখি সব আমাদের বাড়ির সবার নাম ধরে ডাকতে পারে আর কথা বলে খিদে ফেলে মা বলে ডাকে জল দেখলে স্নান করতে ইচ্ছা হয় বৃষ্টির সময় তার ভিজতে ইচ্ছা হয় খাঁচার ভেতর সে থাকতেই চায় না সে সবার কোলে ঘাড়ে থাকে সবাইকে মুখে হাম দেয় সে খুব আদর করে এবং আমাকে আমাদের বাড়ি থেকে কেউ গেলে তাও সে কথা বলে সে প্রচুর সে কথা বলে সবাইকে ভালোওবাসে কাউকে কামড়ায় না আমি তো আমি পাখিকে খাঁচায় রাখি না সে ঘুরে বেড়ায় নিজে নিজেই আর যেখানেই যাই পাখিকে নিয়ে বেড়াতে যাই যত দূরেই যাই কারণ সে একা থাকতে পারে না খেতে পারে না